পশ্চিম বর্ধমান জেলার প্রধান ফসলগুলি হল ধান গম পাট তুলো শস্য ডাল তামাক ফল শাকসবজি ইত্যাদি এগুলির মধ্যে ধান গম মূলত খাদ্যশস্য হিসাবে এবং আখ পাট তুলো ইত্যাদি অর্থকারি ফসল হিসাবে ব্যবহার করা হয় এই সমস্ত ফসলগুলির মধ্যে ধান ও গমের চাহিদা সব চেয়ে বেশি গ্রীষ্মকালে এবং বর্ষাকালে ধান চাষ এবং অন্যান্য ফসলগুলি যেমন শাক সবজি ফলমূল ইত্যাদি শীতকালে ব্যবহার করা হয়